আমার প্রিয় বই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরষ্কার বইটা যেটার নাম হচ্ছে গীতাঞ্জলি এবং নিউ প্রিয় সিনেমা রয়েছে চাঁদের পাহাড় যেটা বাংলায় খুব প্রথমভাবে এসেছিলো এবং পোথমেই এটা খুব ভালো ছিলো এটা কিনা গদ্যে ছিলো সেটাকে গল্প করে সিনেমায় দেখানো হয়েছিলো এবং টিভি শো আছে যেটা হচ্ছে কাপিল শর্মা শো কমেডি উইথ কাপিল এটা আমার খুব ভালো লাগে এবং আমার এটা এইগুলোর মদ আমার কোনটা সব থেকে বেশি পছন্দের বলতে গেলে বলা যায় যে আমার সিনেমাটাই বেশি পছন্দ টিভি শোয়ের এর থেকে অর্থাৎ এমনিতে আমি সিনেমা হিসেবে সিরিজটাকে বেশি ভালোবাসি এবং সিনেমাটাই এখন আপাতত ভালো কারণ এখানে সবার সঙ্গে মেলবন্ধন এবং আশেপাশের লোকেদের সাথে ভালোভাবে পরিচয়ও করা যায় এবং তাদের যে আচার আচার ব্যবহারের এগুলো সম্পর্কেও ভালো লাগে এবং নতুন নতুন মানুষের সঙ্গে মিশতে খুব ভালো লাগে তাই আমি সব থেকে সব কিছুর দিক দিয়ে সিনেমাটাকে বেশি প্রেফার করি যাতে পরবর্তীকালে সুবিধা হয় আমার আর কি এবং এটা আমার খুব মনের দিক দিয়ে ভালো লাগে